ভারতীয় মিডিয়া সম্পর্কে আমি মনে করি যে এই মিডিয়া না থাকলে আমাদের দেশের অবস্থা মোটামুটি খুব একটা খারাপ হবে না কিন্তু এটাও জানি যে আমরা দেশের মিডিয়া খুবই প্রয়োজন কারণ আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের দেশে যে সব ঘটনা ঘটে তো এই সব ঘটনা তুলে ধরা হলো মিডিয়াদের কাজ আর এই সব ঘটনা জানা আমাদের খুবই প্রয়োজন কারণ কোন জায়গায় কী হচ্ছে বা কে করাচ্ছে কোনো ধরণের যদি কোনো রকম অ্যাকসিডেন্ট হয় তো সেগুলো কে করালো বা কী ভাবে হল এগুলো ও সাধারণত লোককে দেখানোর জন্য আমাদের মিডিয়া সেই সব জায়গাতে পৌঁছে তাদের ছবি আমাদেরকে তুলে ধরে এবং দেখায় তো এই জন্য মিডিয়াদের কে খুব অসংখ্য ধন্যবাদ মিডিয়া বা নিউজ চ্যানেলে যে সব সঠিক যে সব তথ্য দেখায় তো সেগুলো পুরোপুরি মোটামুটি বেশিরভাগটাই সত্য ঘটনা হয়ে থাকে আর এই সব সংবাদপত্র বা নিউজ চ্যানেল যেসব থাকে তো এইসব নিউজ চ্যানেল কতগুলি ইয়ে হয়েছে যেমন হচ্ছে জি নিউজ বা চব্বিশ ঘন্টা আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা যেমন কিছু কিছু সংবাদপত্রর যেমন আনন্দবাজার পত্রিকা বর্তমান